হুঁ ভালো আছেন হুম আপনি ভালো আছেন কলেজ এখন মোটামোটি চলছে ঠিকই কিন্তু আর কী বলবো বলুন এই যা রাজনীতির অবস্থা দেখছেন তো শিক্ষার ওপরে কী ভাবে অবনতিটা চলছে ঘটছে অবনতি দেখতেই তো পারছেন হ্যাঁ আপনাদের স্কুল কেমন চলছে আপনাদের স্কুলটি কেমন চলছে দেখতে তো পারছেন আচ্ছা আপনাদের স্কুলে কোনো নতুন টিচার জয়েন করেছে

জয়েন করেছে কি আমি তো সেটাই বলতে চাইছি আমাদের কলেজেও সেম কেসটাই হয়েছে শুধু একজন নয় দুজন দুজন আমাদের এসে কিচ্ছু পড়াতে পারে না কিচ্ছু জানে না আমি জানি না যে স্টুডেন্টরা কী শিখবে আ আমি সত্যি বুঝতে পাচ্ছি না কারা এদেরকে চাকরিটা দিয়েছে আমার আমার সত্যি কিছু বলার নেই এখানে এবার শিক্ষার হারটা দেখুন এরপর বাচ্চারা কী শিখে পরবর্তী সময়ে তারা তাদের বাচ্চাদেরকে কী ভাবে পড়াবে বুঝতে পা হ্যাঁ মানে দেখুন মানে আর সে মানে মানে শিক্ষকদের আর কোনো মান সম্মান আর থাকবে না আর কেউ সম্মানও দেবে না একটা সময়ের পর আর কেউ সম্মান দেবে না হ্যাঁ আর রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে যে মানে শিক্ষক মানে শিক্ষকতাটাকেও ছাড়ে নি পর্যন্ত সেখানেও মানে দুর্নীতি শুরু করে দিয়েছে

আপ কি পরিষ্কার আসছে হ্যাঁ বলছি একটা দেশ একটা চ একটা দেশ চলে শিক্ষা আর স্বাস্থ্যর ওপরে সেটাকেই যদি ডুবিয়ে দেয় এই নেতারা তাহলে তো সব কিছুই মানে এলোমেলো হয়ে যাবে সব কিছুই এলোমেলো হয়ে গেছে আর কি আর একটা ফোন আসছে পরে ফোন করছি